হ্যালো সুবর্ণা কেমন আছিস আমিও ভালো আছি আর কাকু কাকিমা কেমন আছে আচ্ছা শোন না আমি বলছিলাম এই শনি রবিবারে কোথাও ঘুরতে যাবি হ্যাঁ ওটাই আমিও বলছিলাম তাহলে বল কোথায় যাবি পিকারা পয়েন্ট হ্যাঁ আর আর একটা সেই নতুন জায়গা খুলেছে না সেলফি পয়েন্ট সাহেব বাঁধের ওখানে ওইখানে গিয়েও ভালো ভালো কিছু ছবি তুলব তারপরে শিকারা পয়েন্টে গিয়েও ভালো ভালো কিছু ছবি তুলব হ্যাঁ ঠিক আছে ওইখানেও ছবি তুলব দু জনের অনেকদিন থেকে বেরোনোও হয়নি হ্যাঁ হ্যাঁ ওই তিনটে জায়গা যাওয়ার পরে কেনাকাটা করতে যাবো কি কিনবি তুই আচ্ছা আমিও ভাবছি বিয়েবাড়ি আছে সামনে তো একটা শাড়ি কিনব ভালো

ওটাই তো শুধু কি ঘোরাঘুরি আর কেনাকাটিই করবি খাওয়াদাওয়া করবি না চল ঠেক যাব তুই বল তুই খেতে ভালোবাসিস হ্যাঁ হ্যাঁ আগে ফুচকা খাব তারপরে তুই বল তুই তো বেশি খেতে ভালোবাসিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর বাড়ি থেকে বেরোনো হয় এখন তোর পরীক্ষার পরে আর কিছু আলাদা কিছু টিউশন টিউশন পড়ছিস আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবাই মিলেই যাব তাহলে বেশি ভালো হবে হ্যাঁ ঠিক আছে আরও যদি কাউকে নিস তাহলে আরও কাউকে নিয়ে নিবি হ্যাঁ হ্যাঁ অনেকদিন সবাই মিলে বেরনোও হয়না সবাই মিলে মজা করব হ্যাঁ ঠিক আছে চল আমারও মা খেতে ডাকছে তাহলে শনিবার দেখা হচ্ছে ঠিক আছে